হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের মাল তো সব ওখান থেকেই আসে এই জন্য তো আমরা কম দামে বিক্রি করতে পারি এবং মালের কোয়ালিটি খুব সুন্দর না না এখন তো শীতকাল নয় এখন তো শাল শাল এখনও তুলি নি ঠিক আছে শীতের সময় পাওয়া যাবে চেষ্টা করবো আপনার জন্য আগে এনে দেওয়ার শীতের মধ্যে আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এনে দিতে পারবো আপনি কেমন রেঞ্জের মধ্যে চাইছেন মানে কতো দামের মধ্যে চাইছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে হ্যাঁ সুন্দর হবে ম্যাডাম না পুজোর মধ্যে ম্যাডাম হবে না এই পুজোর সময় এখন ধরুন এই তো নতুন নতুন জিনিসপত্র তোলা হয়েছে শীতের তো পোশাক এখন তোলা হয় নি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পুজোর পরে এটা পাওয়া যেতে পারে পুজোর পরে বলছি ম্যাডাম আপনি আসুন আমাদের দোকানে নতুন নতুন পুজোর জিনিসপত্র তোলা হয়েছে দেখে যান কেমন জিনিসপত্র তুলেছি আপনি যা বলবেন সবই তোলা আছে বা বড়ো থেকে ছোটো সবার জিনিসপত্র তোলা আছে ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কেনাকাটির উপরে